সাধারণ সর্দি নিরাময়ের জন্য আমার গ্রামে কিছু জনপ্রিয় ঘরোয়া উপায় আছে যেমন বাচ্চাদেরকে বা বড়োদেরকে সর্দিতে যখন নাক খুব ভ্যানভ্যান করে তখন আমরা সুন্দর করে আদা গোলমরিচ দিয়ে ভালোভাবে চা করে দিই এবং চা টা হওয়ার পর চাটা যখন কাপে ছাঁকা হয় তখন সেখানে এক দু ফোঁটা জল ঘি ফেলে দিই এইরকমভাবে মানে চা খেলে সর্দিটা বেশ ভালোভাবে ঝরে এবং সর্দিটা তাড়াতাড়ি ভালো হয় আর একটা কথা যখন সর্দি নিয়ন্ত্রণের বাইরে চলে যাই একদম তখন আমরা ঘরোয়া উপায় হিসাবে তুলসী পাতা গোলমরিচ এসবকে ভালোভাবে বেটে তার সঙ্গে মধু মধু এসব দিয়ে ভালোভাবে বেটে তার রসটাকে পান করি যেন সর্দিটা তাড়াতাড়ি নিরাময় হয় আবার যখন অতিরিক্ত সর্দি হওয়ার পর কাশি আরম্ভ হয় তখন আমাদের এদিকে একরকম পাতা পাওয়া যায় বাসক পাতা সেই বাসক পাতাকে থেঁতো করে তাতে দু কাপ জল দিয়ে ফুটিয়ে এক কাপ করে দিই এবং সেটাকে খালি পেটে পান করি তখন প্রায় দু তিন দিন খেলেই এই পাতার রসটা সর্দি খুব তাড়াতাড়ি চলে যায় সর্দি ঠান্ডা এমনকি বুকে জমে থাকা ঠান্ডাও চলে যায় এরকমভাবেই আমরা ঘরোা উপায়ে প্রতিকার করে থাকি ঠান্ডাকে